নমস্কার সুইগি থেকে বলছেন হ্যাঁ আমি এই তো দিঘির পাড় থেকে বলছি এর আগের দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই যে পুকুরের যে দিঘির যে কর্নারটা আছে ওখানে আমার বাড়ি এর আগের দিন পাঁচ প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম হ্যাঁ আজও পাঁচ প্লেট বিরিয়ানি দিতে হবে সঙ্গে দুটো চিকেন কাটলেট আর দুটো পকোড়া দিয়ে দেবেন হ্যাঁ এর এ আপনার এখান থেকে অর্ডার করার মেন কারণ কিন্তু এর আগের দিন খেতে খুব ভালো লেগেছিল এই জন্য অর্ডার করছি যেন আজকেও যেন অন্য রকম না হয় ঠিক আছে যেন সেই রকম টেস্ট সেইভাবে খুব সুন্দরভাবে দেবেন আপনারা আসবেন কতক্ষণে দু ঘণ্টা বেশি হয়ে যাচ্ছে না দেখুন না একটু তাড়াতাড়ি আসতে পারেন কিনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেড় ঘণ্টার ভিতরে চলে আসুন ঠিক আছে তাহলে রাখলাম হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে চলে আসুন খুব সুন্দরভাবে আনবেন আগের দিনের মতো এরকম খুব সুস্বাদু হবে হ্যাঁ হ্যাঁ